আমার জানা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লীসমাজ আমি পড়েছি স্কুল লাইফে আমার খুবই ভালো লেগেছে এবং এটা অনেকবারই আমি পড়েছি বিশেষ করে যেটা হচ্ছে রমেশ আর রমাকে কেন্দ্র করে যে কথোপকথন সেটা আমার খুবই ভালো লাগতো পল্লীসমাজ হচ্ছে একটা উপন্যাস এটা হচ্ছে একটা দশটি পরিচ্ছেদ নিয়ে এটা রচনা করা হয়েছে আর আর এই পল্লীসমাজটা হচ্ছে পল্লীসমাজ মানে গ্রামের যে গ্রামের যে তখনকার সমাজ ব্যবস্থা কীরকম ছিল তখনকার জমিদাররা কীরকম যাদের চাষবাস করাতো যাদের যেরকম খাটুনি হতো তাদের ওপর কীরকম টর্চার করতো সেই নিয়েই কিন্তু পল্লীসমাজ সেটা ছিল আর এর মধ্যে মুখ্য চরিত্র ছিল রমেশ যে প্রতিবাদী মনোভাব ছিলো প্রতিবাদ করতো এর মধ্যে ছিল এই জন্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পল্লীসমাজটা আমার খুবই ভালো লাগে তাছাড়া দেবদাস আছে পরিণীতা আছে দত্তা আছে শরৎচন্দ্র পাধ্যায়ের পল্লীসমা শরৎচত্ত চ চট্টোপাধ্যায় হচ্ছে এই উপন্যাসগুলোই হচ্ছে সাধারণ মানুষের যারা জীবিকা অর্জন করে সাধারণ মানুষকে নিয়েই তৈরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়